আপনি কি আপনার এলাকায় এমন কোনো আন্তঃসাম্প্রদায়িক লড়াই সম্পর্কে জানেন যার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে হ্যাঁ আমি জানি এবং তার ইতিহাস রয়েছে পার্টিগত লড়াই এখানে বিজেপি পার্টি আর তৃণমূল পার্টি আমাদের ওখানে এর খুবই সমস্যা যে পার্টি বলতে কোনো ভোট ভোটের মাধ্যমে যে দল জেতে এবং যে দল হারে যার বেশি ভোট পড়ে সে দল জেতে এবং যার কম ভোট পড়ে সে দল হেরে যায় আমাদের ওখানে একটি দল কম ভোটে হেরে গেছিল হেরে যাওয়ার ফলে এবারে যে যে দল জিতেছিল যে দল তৃণমূল দল জিতেছিল বেশি ভোটে সেই দল জেতার কারণে এবারে রেগে প্রচণ্ড রেগে গিয়ে সে বিজেপি দলকে বিজেপি দলকে বিজেপি পার্টি অফিসকে ভাঙচুর করে এবং মারপিট করে বিজেপি দলের নেতা এবং যারা ভোট দিয়েছিল জানাজানি হয়ছে এবং নেতাদের ঘর ভাঙচুর করে এবং খুবই মারপিট হয় মাথা ফাটানো এবং খুনোখুনি এবং দু তিনজন মারাও গিয়েছিল এর ইতিহাস অনস্বীকার্য এর ইতিহাস আমাদের ওখানে খুবই সবারই মুখে মুখে ইতিহাস পুরো ইতিহাস